হ্যাঁ এই তো সাহেব বাঁধের পারে বসে আছি দেখছি কি অবস্থা হয়েছে এই পানা এই সাহেব বাঁধটার গোটাটা তো তোর কচুরিপানায় ভরে আছে সেটাই আর এখন তো সেই সবার ঘরে সেই রেড চলছে এইদিকে টাকা সবার বাড়িতে পাওয়া যাচ্ছে কিন্তু যে কাজগুলো করার এই বাঁধটা পরিষ্কার করার সেটা ক করেনি এই পুরুলিয়াতে একখানাই বাঁধ আছে সেটাও সেই গেল মায়ের ভোগে মানুষ যে আসলে সে তো প্রত্যেক ভোটের সম সময়েই করে মানুষ যে আসলে কার কাছে যাবে মানুষ সেটাতেই আসলে বুঝতে পারেনা ভোটের আগে তো সবাই ভালো থাকে সব পার্টিই এক সব রাজ সব নেতাই এক থাকে তখন সবাই তখন ঘরে ঘরে গিয়ে গিয়ে অসুবিধার কথা জানতে চায় তাই চলছে আর তাছাড়া চাকরি তো ছেড়েই দে ভাই আমরা তো এই তোর বেসরকারি সংস্থায় আছি জীবন একেবারে জল হয়ে যাচ্ছে সরকারি চাকরি তো পেলাম না সরকারি চাকরি কি যেই পরিমাণে দুর্নীতি চলছে আর বলার নেই আর রাজনীতির কথা বলতে গেলেই মাথা গরম হয়ে যায় একদমই মানে রাজনীতি ভালো মানুষের ভালোর জন্য কিন্তু নিজের বাড়িতে টাকা কিভাবে বাড়ানো যায় এইটা যদি রাজনীতি হয় তাহলে আর নোংরা রাজনীতি এর থেকে বেশি আর কি হতে পারে পশ্চিমবাংলা একটা জলজ্যান্ত উদাহরণ তার সেই এখন কিভাবে সেই সেই আর সুভাষচন্দ্র বসু কি আর দুটো হতে পারবে ভাই পারবে না যাই হোক আজ আমার একটু তাড়া আছে বুঝলি তো হ্যাঁ পরে এই বিষয়ে আলোচনা করবো এই বিষয়টায় এত সংক্ষিপ্ত আলোচনা করাও যায় না তো আসিস একদিন ঠিক আছে ঠিক আছে রাখছি